হ্যালো হ্যাঁ বলো আছে ও জিরেকাঠি আছে হচ্ছে তোমার হচ্ছে গোবিন্দোভোগ আছে ও বাঁশকাঠি আছে নানা রকম চাল আছে আপনার কী চাল লাগবে

ওই ও গ্যামাক্সিন পাউডার দিয়ে যদি রাখেন জল না পেলে তাহলে স্যাঁতস্যাঁতে ভাব জায়গায় রাখা যাবে না তো এখন আপনি দু তিন মাস রাখতে পারবে যে পোকাও আসবে না কিছু না রেটটা দেখুন জিরেকাঠি তিন রকম আছে একটা আছে একশো টাকা একটা আছে হচ্ছে নব্বই টাকা একটা হচ্ছে পঁচাশি টাকা পায়েসের চাল হচ্ছে একশো টাকা রেট আছে কিলো হ্যাঁ হ্যাঁ মিনিকেটও আছে মিনিকেটের রেট আছে পঁয়ষট্টি টাকা

আচ্ছা মোটামুটি আমার ধরো এদিকে চারটের পরে আর সকাল আটটার পরে